সুইমিং পুল সাধারণত আমাদের গ্রামে সচরাচর দেখা যায় না কারণ আমাদের সচরাচর গ্রামে পুকুর পুষ্করিণী বা বড়ো বড়ো খাল জলাশয় থাকার জন্য এটি ব্যবহার্য করা হয় না সাধারণত এটি শহর বা প্রপার টাউন অঞ্চলে এটি দেখা যায় কারণ সেখানে পুকুর পুকুর পুষ্করিণীর খুব অভাব সেখানে কোনো ব্যক্তিগতভাবে সেখানে সুইমিং পুল করা হয় করে সেখানে এমনভাবে প্রোটেকশান করা হয় যাতে কোনো ব্যক্তি বা কোনো বাচ্চা ডুবে গেলে তৎক্ষণাৎ তাকে তুল তুলতে পারে এটি এক প্রান্তে ফিল্টার লাগানো থাকে যার ফলে সুইমিং পুলের জলটাকে কোনো কারো কোনো সময় যেন কালার ডিসকালার না হয় বা নষ্ট না হয় তার জন্য সব সময়ের জন্য জলটাকে ফিল্টার করা হয় এই জলটা কাঁচের মতো হওয়া হয় এবং বাচ্চা বা ব বড়োদের এখানে যারা সাঁতার শিখতে চায় বা সাঁতার কাটে যায় সেখানে তাদের প্রোটেকশান নিয়ে সাঁতার কাটানো হয় বা সেখান থেকে অর্থ উপার্জন করা হয় এখানে সাধারণত ছোটো ছোটো বাচ্চা বাচ্চাদের এখানে এক টাইম করে সুইমিংয়ে সাঁতার কাটানো হয় এবং তাদের জ্যাকেট প্রোটেকশান প্রোটেক্টার দেওয়া হয় যাতে তারা বহুক্ষণ জলে ক্যারি করতে পারে কারণ অনেকক্ষণ গায়ে জমে থাকা জলের ফলে আমাদের শরীর অসুস্থ হতে পারে সেটা যাতে না হয় তার জন্য এক ধরনের এক একটা প্রোটেকশান দেওয়া হয় গ্রাম অঞ্চলে সাধারণত এরকম দেখা যায় না ওই সুইমিং পুল এটা সাধারণত পুকুরে জমা জল পুকুরে বৃষ্টির জল বা জমে থাকা বৃষ্টির জল ধরে রাখা হয় এখানে আমাদের এখানকার মানুষদের গ্রামাঞ্চলে মানুষদের স্নান রান্না রান্না করা স্নান করা এবং কাপড় কাষা প্রভৃতি এই পুকুরের জলেই করা হয় এই পুকুরে জলটাকে জলে মাছ ছেড়ে সেখানে মাছের মাছ চাষ করা হয় এবং বিভিন্ন র ধরনের মাছ পালন করা হয়ে থাকে সুইমিং পুলে কিন্তু সেটাও হয় না শুধু সাঁতার কাটা তা সাঁতার কাটা ছাড়াও অন্য কিছু সেখানে হয় না সেখানে বড়োদের বা বাচ্চাদের সাঁতার কাটানো বা শেখানো হয় এবং তাদের শিখিয়ে একটা যাতে ভালো সাঁতার কাটতে পারে সেরকম করা হয় তাদের যেন জল জলে থেকে যেন কোনো বিপদ না হয় তার একটা প্রাক প্রস্তুতি বলা যেতে পারে কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে জলাশয়টা থাকার জন্য বাচ্চারা ছোটো থেকেই একদিন দু দিন করতে করতে তারা আস্তে আস্তে সাঁতার শিখে যায় তাদের এত প্রোটেকশানের দরকার হয় না এবং এটা ছোটো থেকে তারা শিখতে শিখতে শিখতে শিখতে এক সময় কিছুদিনের মধ্যে এটা শিখে নেয় এবং সেখান থেকে তারা সারাাজীবন সেটাকে ব্যবহার করতে পারে গ্রামের পুকুর পুষ্করিণীগুলোর জল অতটা অতটা সুইমিং পুলের মতো পরিষ্কার হয় না এখানে জল কারণ এখানে তো কোনো ফিল্টার বা কোনো কিছু পরিবেশ করা হয় না সেজন্যে এখানকার জলগুলো কালো কালো ধর মানে ডি একটু রঙ চাপা হতে পারে তাতে কোনো অসুবিধা হয় না এখানকার মানুষ এখানে চ্যান দ্যান সব কিছুই করে থাকে